দশ পনেরো দিন আগে আমি একটি পুরুলিয়া বাজার থেকে এল সি ডি টিভি নিয়েছিলাম টিভিটি পঞ্চান্ন ইঞ্চি বাড়িতে এনে দেখছি টিভিটি এককোণায় ভাঙ্গা এবং লেখা আছে পঞ্চান্ন ইঞ্চি কিন্তু তার থেকে ছোটো কিছু ছবিগুলি স্পষ্ট আসেনা সাদা কালো মাঝে রিমঝিম করে একদম ভালো না যা দাম দিয়েছি তার থেকে টিভিটি খুব নম নিম্ন মানের আমি টিভিটা কিনেছি ঠকে গেছি কিনে আমি দোকানদারকে নিয়ে গিয়ে বললাম তিনি বললেন আমার কোনো কিছু করার নেই এতে কোম্পানির মাল আমি কিছু জানিনা তাই আমার খুবই আঘাত লেগেছে মনে